আমাদের দেশ পশ্চিমবঙ্গ আমরা পশ্চিমবঙ্গের একটি জেলায় বাস করি তো আমাদের প্রধানমন্তী বিভিন্নভাবে আমাদের হেল্প করেছে বা বিভিন্ন সুযোগ সুবিধা প্রচলন করেছেন যেমন কন্যাশ্রী সাইকেল দেওয়া রূপশ্রী দেওয়া শিক্ষাশ্রী দেওয়া স্কলারশিপ দেওয়া এগুলো পেয়ে আমরা খুবই সুবিধা বোধ করি যেমন সাইকেল পেয়ে আমরা হেঁটে যেতাম যে কষ্ট করে সেটা এখন আর করতে হয় না সাইকেলে করে যেতে পারি স্কলারশিপের টাকায় আমরা আগে পড়াশুনো করতে পারতাম না কিন্তু এখন স্কলারশিপের টাকায় আমরা পড়াশুনো করতে পারি বাবা মা ছেলে মেয়েদের বিয়ে দিতে পারতো না তার জন্য রূপশ্রীর টাকা দেওয়া হচ্ছে তার জন্য সেই টাকায় বাবা মার কিছুটা হলেও হেল্প হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী আমাদের ভীষণভাবে হেল্প করতে এবং অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছেন আশা করছি পরবর্তীতে উনি আরও সুযোগ সুবিধা করে দেবেন সাধারণ মানুষের জন্য যেমন বিশেষ করে নারীদের ভীষণ সুযোগ সুবিধা করে দিয়েছে সব জায়গায় মহিলাদের জন্য সুযোগ সুবিধার সুব্যবস্থা আছে যাতে মহিলাদের কোনো অসুবিধা না হয় তার জন্য তিনি মহিলাদের ভীষণভাবে সুযোগ সুবিধা করে দিচ্ছেন রাস্তাঘাটে বাইরে কলেজ স্কুল বিভিন্ন জায়গায়